যারা এই নতুন নতুন সাঁতার শিখেছে তাদেরকে আমি একটাই পরামর্শ দিতে চাই যে সাঁতার শিখতে গেলে আগে নিজের শরীরকে অনেক হালকা করতে হবে সাঁতার শিখতে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি করা চলবে না ভয় পাওয়া চলবে না ডুব দিতে জানতে হবে সাঁতার শিখলে কেউ ডুবে মারা যাবে না সহজে সাঁতার শিখলে অনেকক্ষণ ভেসে থাকা যায় সাঁতার শিগলে শরীর অনেক ভালো থাকে এখন কোনও কিছু হলেই ডাক্তার দেখাতে গ্যালে ডাক্তাররা প্রথমেই বলে যে সাঁতার কাটুন পুকুরে এক ঘণ্টা আধ ঘণ্টা সাঁতার কাটুন সাঁতার শিখলে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সব কিছু ব্যথা ভালো হয়ে যায় যারা সাঁতার শেখে তাদেরকে এটাই বলতে চাই যে সাঁতার শিখে অনেক কিছুই শরীর ভালো রাখা যায় সাঁতার শেখার পর যদি সেখা যায় তারপরে সেখান থেকে গিয়ে অনেক কিছু অ্যাকাডেমিতে চান্স পাওয়া যায় সাঁতার শেখার পর ভালো ভালো অনেক রেজাল্ট আসে সাঁতার শিখলে শরীর অনেক সুস্থ স্বাভাবিক থাকে সাঁতারে মনের দিক থেকেও অনেক কিছু ভালো প্রভাব ফেলে তাই আমি চাই যে সাঁতার শেখাটা সবারিই প্রয়োজনীয় অনেক ছোট থেকে বড় থেকে এবং আমার মা বাবা তাদের জন্যও প্রচুরই সাঁতার শেখাটা ভালো